হ্যাঁ আমাদের এখানে পাড়ায় একটি কালী পুজো উপলক্ষে একটি নাচের প্রতিযোগিতা হয়েছিলো আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম কারণ আমার নাচ করতে খুবই ভালো লাগে আমি সেইভাবে কিন্তু নাচ শিখিনি আমি ফোনের ইউটিউব থেকে কিন্তু নাচ দেখে কিন্তু আমি করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা ভালো পারি না কিন্তু খুব যে খারাপ করি সেটাও নয় কিন্তু তবুও আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে অনেক প্রতিযোগীরা ছিলো ছোটো বড় সকলেই ছিলো অনেকেই নাচ শিখে কম তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং অনেকে আবার ফোন দেখেও কিন্তু নাচ তুলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আসলে এটা কিন্তু আমাদের এর সবার মনকে ভালো রাখার জন্যই করা এক্ষেত্রে যে আমাদেরকে প্রথম হতে হবে ভালো হতে হবে এরকম কিন্তু কোনো কথা নয় কিন্তু তবুও এটা খুবই এটা যে ভালো ছিলো এই যে এই যে নাচের অনুষ্ঠানটা হয়েছিলো এটা কিন্তু খুবই ভালো ছিলো এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছিলো অনেকে অনেকের সাথে পরিচিত হয়েছিলো তো আমি কিন্তু এখানে একটি শ্যামা সঙ্গীতের গানেরই কিন্তু নাচ করেছিলাম তো আমাকে খুবই ভালো লেগেছিলো তারপর অর আমি যে নাচ করার পরে সেখানে সবাই উৎসাহ দিয়েছিলো অনেকেই ছিলো ছিলেন ব ওখানে যারা আমাদেরকে আমাকে উৎসাহও দিয়েছিলেন